আমরা বর্তমানে এই মিডিয়ার মাধ্যমে বাংলা খবর সিরিয়াল বিভিন্ন পর্যটন কেন্দ্রের খবরাখবর গানবাজনা এবং বিভিন্ন শিক্ষামূলক ভাবধারা শিখে থাকি শুধু তাই নয় এই মিডিয়ার মাধ্যমে আমরা আঞ্চলিক বাংলা ভাষায় বিভিন্ন পোগ্রামও দেখতে পাই